হ্যাঁ এটা ঠিক যে কৃষিকাজ সম্পূর্ণভাবে আবহাওয়ার উপরে নির্ভরশীল কেন না আমার হয়তো এক বিঘা কি দু বিঘা কি তিন বিঘা জমি চাষ করলাম সেটা যদি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে যায় সেই ফসলটা যদি নষ্ট হয়ে যায় তালে আমাদের কৃষকদের মাথায় খুব চিন্তা কী খাবো এর উপরেই তো আমাদের পেট চলে তো এবার কী করার জমি পুরো নষ্ট হয়ে গেলে সে যে লসটা আমাদের হয়ে যায় সেই লসটা তো আর আমাদের তোলা যায় না কখনও কোনও বছরে লস হয় কখনও কোনও বছরে লাভ হয় তো পুরোপুরি লাভ তো আর তোলা যায় না তো সেক্ষেত্রে আমরা কী করি তবুও আবহাওয়ার সাথে আমরা লড়াই করে আমরা ঝুঁকি নিয়ে আবার চাষে নেমে পড়ি আবার অন্য সময়ে চাষের জন্য প্র স্তুতি নিই এবার পুরো তো লাব তুলতে পারি না হাফ হলেও কিছুটা হয় পেটটা চালাতে তো হ চালাতে তো হবে তো আবার কিছু সময় জমিতে ফসল নষ্ট হওয়ার ফলে সরকার থেকেও আমরা কিছুটা হলেও সুযোগ সুবিধা পাই তাতেই আমাদের ম্যানেজ হয়ে যায় অসুবিধা হয় না তবু তো আমরা চাষি আমাদের তো চাষ করে খেতেই হবে